মুরগি চাষ করতে গেলে প্রথমত সরকারের জায়গা দরকার কেননা ফার্মটা তো অনেক বড় বানাতে হবে ছোট হলে তো হবে না কাগজপত্র মুরগির অফিসে জমা দিতে হবে জমা দিলে তার পরে অনেক কাগজপত্র নিয়ে সই সাবুত তো লাগবেই তো কাগজপত্র জমা না দিলে সেটা তো আর হবে না সরকারি জায়গা দরকার বড় জায়গা যেখানে পোলট্রির ফার্ম করতে পারব পোলট্রি তো আর একটা দুটো চাষ হয় না পোলট্রি অনেকগুলো চাষ করতে হবে অনেকগুলো চাষেরও দরকার চাষ হবে তো এরকম অনেক বড় সরকারি জায়গা দরকার সরকারি জায়গা না হলে পোলট্রি তো চাষ করা যাবে না কেন সরকার থেকে পোলট্রিগুলো তো আসে তো বাইরে থেকে সরকার থেকেই আসে তো অনেক কিছু হলে কোনো সুবিধা অসুবিধা হলে আমরা নিশ্চয়ই অফিসে জানাবো অফিসেই জানায় কোনো কিছু হলে